হ্যালো হ্যাঁ অনুপমদা বলছেন হ্যাঁ দাদা বলছি আমাদের কলেজের সেমিনার আছে বুঝতে পারছেন তো সেখানে আমাদের কিছু স্ন্যাকস লাগবে তো আপনি কি দিতে পারবেন একশো পিসের মতো আমাদের আছে বলতে ওই এক সপ্তাহের মধ্যেই আছে আগে থাকতে বলে দেওয়ার কারণ হলো যে আগে থাকতে বলে দিলাম আপনি স্টকটা অ্যাভেলেবেল রাখতে পারবেন আমি অর্ডার করতে চাই বলতে মানে স্ন্যাকস জাতীয় কিছু মানে স্ন্যাকস জাতীয় বুঝতে পারছেন তো আপনি তো স্ন্যাকস জাতীয় কিছু করেন না কি হ্যাঁ ওই স্ন্যাকস জাতীয় কিছু যেটা কমের মধ্যে হবে বুঝতে পারছেন একশোজনের ব্যাপার মানে একশো পিসের মতো লাগবে একশোজন বেশিও হতে পারে আপনাকে ওটা পরে জানানো হবে আচ্ছা কেমন কী খরচা হতে পারে একশো পিসে একটু বলতে পারবেন তিন চার হাজার টাকা তাই তো আচ্ছা ও তাহলে একটু কমানো যাবে না হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে সেই হিসাবে আপনাকে বলছি তা আপনাকে তাহলে অবশ্যই করে দিতে হবে আপনি তাহলে কথা দিচ্ছেন তো করে দেবেন তাহলে আমি তাহলে অন্য আর কাউকে তাহলে বলবো না অন্য কোথাও যাবো না বুঝতে পারছেন তাহলে বিল করে নিলে হয় তাহলে অ্যাডভান্স দিয়ে আসব কবে বলুন বা আপনাকে অ্যাকাউন্টে অ্যাডভান্স পাঠিয়ে দিলে হবে কবে যাবো বলুন তাহলে গোল মোড়ের চক ওখানেই আপনার দোকান আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে এই নাম্বারে কল করলেই পাওয়া যাবে তো এটা আপনার পার্সোনাল নাম্বার তো আমাদের কলেজটার নাম আমরা জানেন না আমাদের কলেজের নাম

সদগোপ কলেজ হ্যাঁ ডেন্টাল ডেন্টাল কলেজ আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আমি নতুন সবে সবে জয়েন করেছি আর কি ওই জন্য আপনাকে আমি অতটা চিনি না আপনাকে হয়তো আগে যারা ছিল তারা হয়তো আপনার সঙ্গে লেনদেন করতো তাহলে আমি তাহলে কবে যাবো বলুন কালকে চলে গেলে হবে তো আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে এই নাম্বারে কল করবো হ্যাঁ